আমার কাছে প্রিয় বইয়ের মধ্যে রয়েছে গীতাঞ্জলি এবং এই গীতাঞ্জলি বইটি আমি অনেকবার পড়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এই বইটি পড়ে আমি অনেক জ্ঞান অর্জন করেছি এবং এই বইটি আমি অনেকবার পড়তে চাই ভবিষ্যতেও আমি যেন এই বইটি বারবার পড়লেও আমার মন তৃপ্ত হতে চায় না এবং আমি এটা অনেকবার পড়তে চাই